আমার প্রিয় বাংলা লেখক বা কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি তাকে পছন্দ করে তিনি আমাদের মাঝে ভালো ভালো গদ্য পদ্য উপন্যাস উপহার করে গিয়েছেন তিনি আমাদের মাছে ভালো ভালো গদ্য পদ্য উপন্যাস ছড়া উপহার করে গিয়েছেন তিনি কিছু গদ্য পদ্য উপহার দিয়ে গিয়েছেন তার মাঝে আমরা অনেক কিছু শিখতে পেরেছি বুঝতে পেরেছি তার মতো চলতে শেখার চেষ্টা করছি এবং কারুর মন খারাপ হলে কেউ গদ্য করতে পারো গদ্য করতে পারে উপন্যাস করতে পারো এবং কারুর মন ভালো রাখা রাখতে গেলে ওনার কিছু কবিতা আবৃত্তি করতে পারো খুবই সুন্দর তিনি আমাদের মাঝে ভালো ভালো জিনিস উপহার করে গিয়েছেন